বলছিলাম আপনার কি সব ওষুধগুলো শেষ হয়ে গেছে তাহলে আপনি জীবন সুরক্ষা হাসপাতাল বলে একটি হাসপাতাল আছে তো ওখানে যেতে পারেন ওখানে ভালো ট্রিটমেন্টও হয় বা ওখানে ভালোভাবে চিকিৎসাও হয় ঠিক আছে ওখানে গিয়ে একটু যোগাযোগ করতে পারেন

অবশ্যই আপনি ওখানে আপনি ওখানে ট্রিটমেন্টটা খুবই ভালো পাবেন আর আপনার সত্যি মানে হচ্ছে কী যে শরীরের যে প্রবলেম তো ওটা খুবই আজ তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যাবেন আপনি হ্যাঁ হ্যাঁ ম্যাম খুবই ভালো সেখানে সব কিছুই খুবই ভালো চিকিৎসাও খুবই ভালো জীবন সুরক্ষা হাসপাতাল হ্যাঁ হ্যাঁ আপনি আজকে গিয়ে ওখানে যোগাযোগ করুন এবং দেখুন ওখানে গিয়ে বলুন যে আপনার কী সমস্যা ওদেরকে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আপনি যান হুম